সুতির টি শার্ট সুতির টি শার্ট পরলে কী হয় এই গ্রীষ্মের দিনে যেহেতু সুতির টি শার্ট হালকা হয় এবং এতে বাতাস টাতাস খুব ভালো প্রবেশ করে এতে শরীর আরামদায়ক হয়ে থাকে এদিকটা এর খুব ভালো দিক